হ্যাঁ অবশ্যই আমি পাঁচটা নাম বলছি ফলের নাম প্রথম ফলের নাম হচ্ছে আম দ্বিতীয় ফলের নাম হচ্ছে জাম তৃতীয় ফলের নাম হচ্ছে বেদানা চতুর্থ ফলের নাম হচ্ছে কলা পঞ্চম ফলের নাম হচ্ছে আনারস